যারা নিয়মিত খেলাধুলা করে তাদেরই সম্ভবত খেলার উপরে তাদের জীবনটা আটকে থাকে এটা আমি মনে করি কারণ আমার যে নাতিপুতিরা আছে তারা তো দেখি দুদিন গেলো তিনদিনের দিন আর গেলো না খেলতে তো ওরা যখন তিনদিনের দিন না খেলতে যায় ওদের গোটা গায়ে ব্যথা হয়ে যায় তো ব্যাথাটা হওয়ার কারণটা কি হয় যে ওরা খেলছিলো খেলতে খেলতে ওরা বন্ধ করে দিলো তো আমি মনে করি খেলতে যাওয়াটা ওদের দরকার প্রতিদিন নিয়মিত খেলতে গেলে সবারই শরীর মন সব ভালো থাকে তো আমি এটাই মনে করি যারা খেলাধুলা করো তারা কিন্তু প্রতিদিন নিয়মিত খেলাধুলা করতে থাকো